হ্যালো সমু দা আমি সন্দীপ বলছি দাদা বলছি দাদা আমি আমার বন্ধুরা মিলে হাওড়া থেকে বকখালি যাওয়ার জন্য একটা পরিকল্পনা করছি তা আগামীকাল বেরোবো এগারোটার দিকে একদিন থাকবো আবার নেক্সট দিন বাড়ি চলে আসবো তা বলছি দাদা ক টাকা কি ভাড়া পড়বে একটু বলতে পারবেন আচ্ছা সাত হাজার টাকা আচ্ছা দাদা বলছি পার কিলোমিটার ক টাকা করে দিতে হবে আঠেরো টাকা আচ্ছা দাদা বলছি আপনি তো সেই আমার সাথে যাচ্ছেন আর আপনার আমার গুগল পের নাম্বারে আমি কিছু অ্যাডভান্স বুকিং মানে টাকা দিয়ে রাখছি আর কিছু টাকা বাকি থাকলো আপনি যখন ফিরে আসবেন আমার সাথে তখন আপনি আআপনাকে আমি টাকা পে করে দেবো ফুল টাকা